না আমি এখনও কোনো কর্মশালা বা রান্নার ক্লাসে যোগ দিইনি কিন্তু ভবিষ্যতে আমার এই রান্না শেখার কাজে যোগ দেওয়ার খুব ইচ্ছে আছে কেননা আমার মনে হয় আমি যদি নতুন নতুন রান্না করতে পারি বা শিখতে পারি সেই জন্যই আমার রান্না শেখা দরকার বা তারজন্য আমাকে রান্নার ক্লাসে যেতে হবে আমি বাড়ির যে রান্না সমস্ত করি নিত্য নতুন তার সঙ্গে সঙ্গে আমি ইটালিয়ান খাবার এবং রেস্তোরাঁর যে সমস্ত খাবারগুলি হয় সেই সমস্ত খাবারগুলি শেখার আমার খুব আগ্রহ রয়েছে এই খাবারগুলো কীভাবে রান্না করা হয় এবং তৈরি করা হয় আমি শুধুমাত্র নাম শুনেছি বা ফোনে দেখেছি সেই হিসাবেই আমি চাই এই নতুন নিত্য নতুন রান্নাগুলিকে শেখার জন্য আমি একটা রান্নার ক্লাস নিতে চাই